আমরা কৃষকরা বা বাড়িতেই করি বা কোনো ফাঁকা জায়গায় যে পোলট্রি চাষ করি চাষ করতে গেলে ছোটো বাচ্চার ঘ মানে থাকার ঘর চারিদিকে লাইট দিয়ে নিচে কুঁড়ো বা তুষ কিংবা কাছের গুঁড়ো দিয়ে পরিষ্কার করে সেই জায়গা চারিদিকে পলিথিন দিয়ে ঘিরের সেই বাচ্চা প্রথমে গরমে গরম ক গরমের মধ্যে রেখে আস্তে আস্তে ছোটো থেকে বড়ো করতে হবে তাদের ভিটামিন খাওয়াতে হবে তাছাড়া তাদের রোগ প্রতিরোধের জন্য মাঝে মধ্যে টিকা দ দিতে হবে মুরগি যে পোলট্রিগুলি জল ঠিকঠাক খাচ্ছে কি না তাদের ডিমে প্রত্যেকটা দিন সকাল বিকেল তাদের জল পাল্টাতে হবে জল দিতে হবে খাবার দিতে হবে এছাড়া তাদের ম্যাশ দিতে হবে ছোটো মুরগি ছোটো বাচ্চাদের জন্য তারা যেমন খেতে পারে তেমন সেই সাইজের ম ম্যাশ দিতে হবে বড়দের জন্য একরকম দিতে হবে তাদেরকে দেখে রাখতে হবে সব সময় সাইজ পরিষ্কার রাখতে হবে যেই তারা একটু বড়ো হয়ে যাবে সেই সেই অন্য ঘরে আর একটা জায়গায় তখন তাদের আর একটা ঘর পরিষ্কার করে সেখানে রাখতে হবে যাতে তারা নোংরায় রোগ না আসে কিংবা শীতের সময় খুব খাওয়ায় যাতে তাদের সর্দি না হয় ঠান্ডা না লেগে যায় তার জন্য সব সময় লাইটের ব্যবস্থা করতে হবে গরমের মধ্যে রাখতে হবে আবার খুব গরমের সময় সেই মুরগিগুলোকে আবার চারিদিকে খোলা বাতাসে রাখার চেষ্টা করতে হবে আবার তাদের ঠিক সম মানে মতো জল দিতে হবে পরিমিত খাবার দিতে হবে যেন তারা সব সমময় সুস্থ থাকে একটা শিশুকে আমরা যেভাবে লালন করি ঠিক তেমনইভাবে এই পোলট্রি মুরগিগুলোকে না দে লালন করতে পারলে দেখতে পারলে কিন্তু আমাদের বড়ো ক্ষতি হয়ে যায় অনেক সময় তাই মুরগি পালন করতে গেলে স্বাস্থ্যকর জায়গা দরকার এবং চারিদিকে আমাদের ব্লিচিং পাউডার দিয়ে ফিনাইল দিয়ে যাতে মশা মাছি না হয় তা সেদিকেও খেয়াল রাখতে হবে এবং পোকামাকড় থেকে যাতে পোলট্রি নিজেও না অসুস্থ হয় আমরা মানুষেরা যাতে না অসুস্থ হই সেদিকেও খেয়াল রাখতে হবে পোলট্রি পোলট্রি মুরগি তাদের ঠিক সব সমময় জন্য তাদের দিকে খেয়াল রেখে না খুব গরমে তাদের আবার মানে ফ্যানের হাওয়া দিতে হবে কিংবা চিনের ছাউনি হলে তার ওপরে জল দিতে হবে মারশাল থেকে যাতে ঘর ঠান্ডা থাকে কিংবা ফ্যান চালাতে হবে তবেই কিন্তু মুরগিগুলো ঠিক থাকতে পারে আর নইলে বেশি শীত পড়লেও খুব সমস্যা আবার খুব গরম পড়লেও তাদের অসুবিধে তাই মুরগি চাষ করতে গেলে যেমন স্বাস্থ্যকর জায়গাও দরকার তমন আমাদের তাদেরকে পরিচর্যা করতে গেলে সব সময় খেয়াল রাখতে হবে শীত গরম গ্রীষ্ম বর্ষা তাদের যেন বর্ষা না লাগে গায়ে ঘর যেন ভিজ ভেজা না হয়ে যায় যেন তাদের জল না কমে যায় সেখান থেকে সেখানে দেখতে হবে সব সময় জল পাল্টাতে হবে জলের জল যেন সব সময় একই রকম জল এক জল না দিয়ে প্রতিদিন সকাল বিকেল জল পালটে সকাল বিকোলে জল পালটে দিতে হবে খাবার দিতে হবে পরিষ্কার আমাদের সবাইকে মানে জুতো পরে সেই পোলট্রি ফার্মে ঢোকা উচিত এছাড়া গায়ে অন্য পোশাক পর ঝুঁকলেও ভালো হয় সেখানে যাতে আমাদেরও মানের কোনো রোগ না ধরে আমরাও সুস্থ থাকি পোলট্রিগুলো তাদেরকেও সুস্থ রেখে যাতে বড়ো করে বিক্রি করে বাজার ধরে ঠিক ঠাক বাজার ধরে বিক্রি করতে পারি এবং একটা বড়ো অঙ্কের টাকা আমরা পাই সেদিকে খেয়াল রাখতে হয়